পশ্চিমবঙ্গে পর্যটকরা দেখতে পারেন এমন দুধরণের স্থান যেমন আধ্যাত্মিক এবং সুস্থতার স্থান স্থান রয়েছে আধ্যাত্মিক স্থানের মধ্যে পড়ছে দক্ষিণেশ্বর কালীঘাট আদ্যাপীঠ সারদা মঠ তারাপীঠ এইগুলি হচ্ছে কালীমায়ের স্থান এখানে আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটানো হয় এইভাবে পর্যটকরা তাদের আধ্যাত্মিক চেতনার জাগরণ ঘটান এই সমস্ত স্থানে এসে এবং মনটাও খুব ভালো করে যান এছাড়াও আছে পর্যটনস্থল ডায়মন্ড হারবার বকখালি সাগর যেখানে আমরা সমুদ্রকে দেখতে পাই এবং এই সমুদ্রের বিভিন্ন খনিজ মেশানো জলের স্পর্শ পাই তাতে আমাদের অনেক রোগ মুক্তি ঘটে এবং ব্রোমিনের হাওয়া এটা খেলেও আমাদের শরীর ভীষণভাবে এবং ফ্রেশ মানে অক্সিজেন পেয়ে আমরা শুদ্ধ বাতাস যেখানে ভরপুর অক্সিজেন রয়েছে সেটা পেয়েও আমাদের শরীরকে সতেজ করতে পারি পর্যটকরা তাদের শরীরকে সতেজ করতে পারে এইভাবে তাদের সতেজ হয় আর প্রাকৃতিক সুন্দর দৃশ্য তাদের মনকে আরও চাঙ্গা করে তোলে এইভাবে শরীর মন চাঙ্গা হয় এই সমস্ত পর্যটক পর্যটন স্থানে পর্যটকরা এসে শরীরকে সুস্থ করে যান